আমি কলকাতা এয়ারপোর্ট থেকে মধ্যরাত্রে একটা ক্যাব বুক করি সেই ক্যাব ড্রাইভার আসার পর আমি তার ক্যাবে চাপি এবং আমার বাড়ি বেহালা বেহালা যাওয়ার জন্য আমি ক্যাবটা বুক করেছিলাম কিছুটা রাস্তা যাওয়ার পরই না পুরো শহর ফাঁকা আমার কেরকম একটা ভয় লাগতে শুরু করলো কারণ আমার কাছে অনেক টাকাপয়সাও ছিল তখন এবং কিছু দামি জিনিসপত্রও ছিল কিন্ত কিছুটা রাস্তা যাওয়ার পরেই ক্যাব ড্রাইভারের সাথে আমি কথাবার্তা বলতে বলতে বলতে ক্যাব ড্রাইভার এতোটাই ভালো ছিলো তিনি বললেন যে তিনি এখানকারই বাসিন্দা ভয়ের কোনো কারণ নেই আপনি চুপ করে বসুন আমি আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে দেব তো তার কথাতেই বিশ্বাস করলাম করতে করতে তিনি আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন এবং ঘরে নামবার পর আমি তাকে টাকা পয়সা যা দিয়ে তাকে আমি পাঠালাম কিন্তু আমি সেই ক্যাব ড্রাইভারকে অত রাত্রেবেলা আমাকে সুরক্ষিত ঘরে পৌঁছে দেবার জন্য ধন্যবাদ জানাই